পশ্চিমবঙ্গ থেকে বিদেশে পড়াশোনা করতে চান এমন ছাত্র ছাত্রীদের জন্য বিকল্পগুলি হলো ধরুন আপনি পশ্চিমবঙ্গ থেকে বিদেশে যেতে পারেন সেক্ষেত্রে আপনার প্রোগ্রাম অর্থাৎ পড়াশুনায় ফোকাস ভালো থাকবে আপনি অভিবাসন বা প্রয়োজনীয়তা আপনার যে প্রয়োজন শিক্ষার শিক্ষার জন্য যে প্রয়োজন সেটা আপনি অতি সহজে পাবেন এবং বৃত্তি বৃত্তি পড়াশুনার বাইরে এখন যা বাইরে বা বিদেশে আপনার যে পড়াশুনোর খরচ অনেকটা সব ডিগ্রি ভালো এবং টিচার যা শিক্ষক আছেন তাতাও খুব উন্নত এবং মেধাবী তারা ছাত্র ছাত্রীদের গুরুত্ব দিয়ে বোঝান যার ফলে আপনার বিনিময় প্রোগ্রাম বা অভিবাসন প্রয়োজনীয়তাগুলো খুব তাড়াতাড়ি গ্রোথ হবে বা বাড়বে আপনি ধরুন এমন এমন এমন ছাত্র ছাত্রী আছে যারা গা খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বা খুব বুদ্ধিম বুদ্ধিমান বা বুদ্ধিমতী ছেলে মেয়ে আছে তাদের তারা যদি বিদেশে যায় তাদের প্রোগ্রামগুলি খুব ভালো হয় বা তারা পড়াশুনোও খুব ভালো হয় এবং তারা বৃত্তি পেতে পারে যেমন বিভিন্ন ডিগ্রি আপনি ইঞ্জিনিয়ারিং পড়তে চান ডক্টর পড়তে চান আপনি পশ্চিমবঙ্গে থেকে বা বিদেশে পড়াশোনা করতে চান এমন অনেক ছাত্র ছাত্রী আছে যাদের এই বিকল্প বা এখানে যদি পড়া হয় এখানে বৃত্তি অতটা বৃত্তিও পাই পেতে পারেন নি বা এই জন্য বৃত্তির যে ব্যবস্থা করা হয় তাহলে এখানের ছেলে মেয়েরা অতো বা বিদেশে পড়তে চাবে না বা বৃত্তির বা বিভিন্ন যদি নতুন প্রোগ্রাম করা হয় সেই ক্ষেত্রে বিদেশের থেকে পশ্চিমবঙ্গেই পড়তে কো আরম্ভ করবে